আমার প্রিয় ইনডোর গেম বলতে গেলে আমি লুডো খেলাটাই বেছে নেব কেননা লুডোটা সবাই খেলতে পারে আমার বাড়ির সদস্যরা বয়স্ক থেকে সবাই প্রত্যেকেই এই খেলাটা সবাই জানে এবং খুব সহজেই তারা খেলে উঠতে পারে আমার ছেলে তো ওই লুডোর যে সাপ খেলা আছে সেটা খুব পছন্দ করে কেনো ওই সাপ লুডোতে কখনও সাপের গুটিটা সাপের মুখে দেওয়া হয় আবার সাপের মুখে চলে গেলে সেখান থেকে নামিয়ে কেটে দেওয়া হয় আবার পুট পড়লে তবেই বেরোতে হয় এই খেলাটা আমার ছেলের খুব মজা লাগে সে বারবার কোনো সময় হলেই ফাঁক পেলেই আমার কাছে এসে আমাকে বলে মা সাপ খেল না আর তাছাড়া অন্য অন্য অবসর সময়ে আমি আমার বাড়ির সদস্যদের নিয়ে ওই লুডোর চৌকা ঘরের ওই খেলাটাই খেলি সেটা সবারই খুব পছন্দ ওই লুডো খেলাটা সবাই খেলতে পারে একে অন্যের দুজনের সবারই সঙ্গে আনন্দে আমরা মেতে উঠতে পারি এই জন্য আমি এই লুডো খেলাটাকেই বেশি পছন্দ করি